আমাদের এলাকাতে অন স্কুলগুলোতে হ্যাঁ অনেক ধরনের ক্রীড়া হয় মানে প্রতিযোগিতামূলক ক্রীড়া হয় সেখানে দৌড়ঝাঁপ করানো হয় এবং বাচ্চাদের স্কুলগুলোতে খেলতেও সাহায্য করা হয় যাতে তারা টিফিন টাইমে যাতে খেলাধুলো করতে পারে দৌড়ঝাঁপ করতে পারে এই দৌড়ালে বাচ্চা ছোটো বাচ্চারা খুব স্ তাড়াতাড়ি সুস্থ থাকবে এবং তারা মনের দিক থেকে একদম ফ্রি থাকে তাদের মনের উপর কোনো চাপ প্রেশার থাকে না পড়াশুনার প্রেশার থাকে না তাই পড়াশোনার মাঝে মাঝে তাদেরকে খেলাধুলারও ব্যবস্থা রাখতে প্রত্যেকটা স্কুলেতে সেরকম খেলাধুলার খুব ভালো ব্যবস্থা আছে তাতে বাচ্চারা মনটা একদম ফ্রিভাবে থাকে বাচ্চাদের সরল মনেতে কোনো কিছুর আঘাত না পড়তে পারে